হ্যাঁ আমি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তা চ্যালেঞ্জিং প্রতিযোগিতা আমার লাইফে অনেকবারই এসছে কারণ চ্যালেঞ্জিং বলতে আমি একটা ট্রেনিং সেন্টারে রানিং করতাম সেখানে মোটামুটি আশি থেকে নব্বই জনের ম রান হতো সপ্তাহে একদিন ষোলোশো মিটার হতো আর তিন দিন আপনার পাঁচ কিলোমিটার দূর হতো আর যে দু দিন থাকতো সেটা আপনার প্র্যাকটিস হতো তো আমার সবথেকে চ্যালেঞ্জিং লাগতো যে ষোলোশো মিটার ষোলোশো মিটারের আশিটা ছেলের মধ্যে আপনি এক থেকে দশের মধ্যে থাকলে ভালো আর আমি তো মোটামুটি দু থেকে তিন নম্বরেই বেশিরভাগ থাকতাম তো আমার এক নম্বরে আমি যেতে পারিনি এক নম্বরে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিলো তাই চ্যালেঞ্জ আমি একবার করেছিলাম একটা বন্ধু যে আমার ছিল সে কিন্তু ভাই ফার্স্ট হতো তাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে একদিন আমি ফার্স্ট হবই তো আমি খুব মেহনত করেছিলাম প্র্যাকটিস করেছিলাম দিয়ে কিন্তু আমি সেই সফল করেছিলাম তো আপনি যদি প্র্যাকটিস বা করেন কিন্তু আপনিও সফল হবেন কারণ মানুষের মানুষ যে জিনিস করবে সেই জিনিস যদি করবো বলে তাহলে সে অবশ্যই করতে পারবে তো আপনার মনে চ্যালেঞ্জ বা জিদ আনতে হবে তবে আপনি সেই জিনিসটা সফল হবেন